হ্যাঁ হ্যালো কুলের প্রোজেক্ট কি আচ্ছা স্কুলের প্রজেক্টের জন্য তো মোটামোটি আট পেপার লাগবে এবার আর্ট পেপার মোটা পাতলা বিভিন্ন রেঞ্জের হয় কালারিংয়ের হয় রঙ লাগবে এবার অয়েল পেন্টিং হলে তেল তেল যে রঙটা হয় সেরকম মোমের রঙ হলে মোমের রঙ স্কেচ রঙ হলে স্কেচ রঙ এরকম লাগবে পেনসিল লাগবে রাবার লাগবে

মানে কি সব সব ধরবো সব ধরবো কি আট পেপার আট পেপার রঙয়ের অয়েল পেন্টিং রঙ পেনসিল রাবার তারপরে এদিকে হচ্ছে সুতো টুতো আর একটা হচ্ছে ওই পিচবোর্ডের যে ঘেরাও ডায়রি টাইপের ওগুলো সব কিছু ধরলে মোটামোটি চারশো চা চারশো থেকে সাড়ে চারশো টাকা পড়ে যাবে হ্যাঁ ওরকম চারশো সাড়ে চারশো পড়ে যাবে এবার এইটা আমাকে বলুন যে কী কী ধরনের কী ধরনের দোবো মানে আর্ট পেপার অনেক ধরনের হয় এ ফোর সাইজের মোটা পেপারটা নেবেন না পাতলা মালটা নেবেন অয়েল পেন্টিং নেবেন যেটা তেলতেলে রঙ হয় হ্যাঁ ভালো জিনিসও আছে সব কোয়ালিটির মাল আছে সেটা কথা নয়